ঝাড়গ্রাম জেলায় মানুষ গ্রামে বেশিরভাগ গ্রামে বাস করে এবং জঙ্গল আছে আশেপাশে জঙ্গলমহল এলাকা তো এখানে বিভিন্ন রকম পরব উৎসব পালি পালন করা হয় পালিত হয় যেমন বিভিন্ন রকম উৎসব আছে যেমন ধান যখন তাদেরকে ওঠে তখন তারা টুসু পরব ভাদু পরব এগুলো করে পৌষ পার্বণ করে এইগুলোর মাধ্যমে তারা তাদের যে ধানটা পেয়েছি সেটাকে একটা খুশি তাদের যে আয়টা হবে তার জন্য একটা খুশি সুন্দর ধান হয়েছে যা তার জন্য সেই খুশির জন্য তারা এই পরবটা করে আনন্দ করে সবাই এক জায়গায় হয় অনেক কিছু খাওয়া দাওয়া করে পিঠে পুলি এসব খাওয়া দাওয়া করে এবং তাছাড়াও এখানে পুজো হয় দুর্গা পুজো হয় কালী পুজো হয় অনেক ধরণের পুজো হয় মেলা হয় এই সব মেলার মাধ্যমেও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যে নাচ গান এগুলোও যাতে মানুষ তারা এক সাথে হতে পারে তারা একটু আনন্দ মজা করতে পারে এবং আমি এই উদযাপনে যখন যাই তখন বা আমরা আমাদের বাড়িতে যখন উদযাপন করা হয় যখন ধান তোলা হয় তখন অনেক ধরণের পিঠে করা হয় পিঠে খাওয়া হয় মাছ মাংস করে খাওয়া হয় এবং তাছাড়া মেলা যখন হয় মেলায় আমরা যাই জিনিস কিনি ঘুরি অনেক জিনিস খাই